হ্যালো বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ যা হ্যাঁ যা আছে এবার এবার বস পোগ্রাম আছে জুন মাসে আছে তিন দিন জুলাই মাসে দশ তারিখে একটা আছে আবার হচ্ছে সেপ্টেম্বর মাসে তিনটে দিন অক্টোবরের একটা দিন খুব ভালো হ্যাঁ আমি তাহলে আপনাকে আমি সেপ্টেম্বর মাসে পোগ্রামটা পাঠিয়ে দেবো হ্যাঁ কবে যাব আপনি আপনি ডেট সিলেক্ট করেন থাকা খাওয়ার সব জিনিসগুলো নিয়েই আমাদের পোগ্রাম আমাদের টি যেটা অ্যামাউন্টটা ধরা হয় সেটা স্লিপার ক্লাসে যাওয়া আর আসা হ্যাঁ ধরা হয় এবার আপনি যদি মনে করেন স্লিপার ক্লাসে যাবেন না হ্যাঁ থ্রি এ যাবেন থ্রি এ টুতে যাবেন হ্যাঁ ফার্স্ট ক্লাসে যাবেন সেটা আমা আমাদের প্রতিনিধি যাবে তার সঙ্গে কথা বলবেন সেই আপনাকে ভালো করে বুঝিয়ে দেবে কি ক করতে হবে আর ডেটগুলো সে ভাল করে বুঝিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ এ থ্রি যাবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে লো লোক আপ আপনার ঠিকানা এই ফোন নম্বরে কল করলে পাবো তো আমি হ্যাঁ কাল বা পরশু এই নম্বরে ফোন করবো ঠিক আছে অফিস টাইমে ন নটার পর থেকেই ফোন করে দেবো হ্যাঁ লোক লোককে আপনাকে ফোন নম্বর দিয়ে দেবো তার আগে আমার সঙ্গে কথা বলেছে আপনার সঙ্গে আমি কথা বলে নিয়ে তারপর লোকটার নাম দিয়ে দেবো সেইভাবে ঠিক আছে তারপরে কথা বলবেন

হ্যাঁ এই টাইমে ঠিক আছে কারো কখন তুমি না আড়াইটে ঠিক আছে ভালো হবে আড়াইটের সময় পাঠিয়ে দেবো তার আগে আপনার সঙ্গে আমি কথা বলে নেবো ঠিক আছে কথা বলে নেবো এবার আপনি যদি বলেন এই সময় পাঠান হ্যাঁ কাল কালকে পাঠিয়ে দেবো লোক ঠিক আছে ওয়েলকাম ওয়েলকাম